স্থানীয় আর কেন্দ্রীয় বলতে আমরা এটাই বুঝি যে স্থানীয় মনে আমাদের আশেপাশে যে সংবাদপত্র যেগুলো আছে পত্রিকাগুলো আছে সেগুলো স্থানীয় আর কেন্দ্রীয় বলতে ওগুলো তো অনেক দূরের ওগুলো তা আমাদের এখানে যতগুলো যা কাজ কমপ্লিটলি হয় তা খারাপ হোক বা ভালো হোক সেটা খুব তাড়াতাড়ি হচ্ছে স্থানীয় সংবাদপত্রর কাছ মাধ্যমে জানতে পারলে সেগুলো খুব তাড়াতাড়ি জানতে পারে বা এবং মিডিয়ার সমস্ত আশেপাশের লোকও জানতে পারে কিন্তু কেন্দ্রীয় দিক থেকে ওদের এটা জানা যায় তারা ওরা অনেক দূরে থাকে ওখান থেকে আসতে বা ওদের শুনতে বা সেই ব্যাপারগুলো ওদের ক্যাচ করতে অনেকটা সময় লেগে যায় সে জন্য আমি মনে করি যে স্থানীয় আর কেন্দ্রীয় দিক থেকে এই দিক থেকেই আলাদা তো যাই হোক এই স্থানীয় সংবাদপত্র অনেকটা ভালো আর কেন্দ্রীয় মানে চ্যানেলের দিক থেকেও সেগুলো অনেক ভালো কিন্তু স্থানীয়রা কাছাকাছি থাকে কাজ টাজ করে দেয়